আগে টাকা পয়সা চেয়ে নিত ওই ওকে যদি বলা হয় দেওয়া বলত না হচ্ছে আমার ছেলের বিয়েতে এত টাকা দিতে হবে এখন সেরকম নিত না আগে নিত কী বলব আর এই এখন ছেলের বাড়ি থেকে শাড়ি গয়না যা নাকের যে যা পাঠায় ওইসব পাঠায় আর মেয়ের বাড়ি থেকে ছেলেরা হয়তো চায় না মেয়ের বাড়ি থেকে খাট গদি শোকেস আলনা ড্রেসিং টেবিল হাঁড়ি কড়া তারপর সোফা ফ্রিজ অনেক কিছুই দেয় তার পরে তার পরে ছেলেরা ধরো তিন টাকা দেয় কেউ তিন হাজার দেয় কি কেউ চার হাজার দেয় অনেক কিছুই দেয় আবার আমাদের ধর্মে কী বলো তো আমাদের ধর্মে এরকমই হয় কেউ কারোর কাছ থেকে চেয়ে নেয় না যার যতটা সামর্থ্য থাকে তেই সে ততটা দেয় ধরো মেয়ের বাড়ি থেকে এ খাট গদি শোকেস আলনা ফ্রিজ ড্রেসিং টেবিল তারপর সোফা এসব দেয় আর ছেলের বাড়ি থেকে শুধু খাট শা শাড়িটা দেয় শাড়ি আর গয়না আর নাকেরটা এই সবই ওরকম চেয়ে টেয়ে নেয় না চেয়ে নেয় না আর হিন্দুদের ধর্মে কী হিন্দুদের ধর্মে আমি অতটা জানি না যেটুকু জানি সেটুকুই বলব হিন্দুদের ধর্মে ধরো মেয়ের বাড়ির ছেলেরা মেয়ের বাড়ি বিয়ে করতে আসে পুরো সারা রাত বিয়ে হয়ে যায় তারপর সকালবেলা ওরা চলে যায় মালা বদল হয় সিঁদুর পরানো হয় সাতপাক ঘোরানো হয় তার পরে চাল দেওয়া হয় তার পরে ছেলে ফুলসজ্জা হয় অনেক কিছুই হয় আমি যা জানি তাই বললাম আর কি